হঠাৎ করে আমি এক দিন বেড়াতে যাচ্ছিলাম বেড়াতে যাওয়ার পথে কোনো অন্য কারণে বা অন্যমনস্কবশত আমি হঠাৎ করে এক ট্রেন থেকে অন্য ট্রেনে চেপে পড়ি আমার না দেখায় আমি কিছুক্ষণ পর যাওয়ার পর অনেকটা রাস্তা যাওয়ার পর দেখি যে ট্রেনটা অন্য দিকে যাচ্ছে তখন আমার ধ্যান ভাঙে আমি কি তাহলে ভুল ট্রেনে উঠে পড়লাম তারপর স্টেশন মাস্টারকে টি টিকে জিজ্ঞাসা করি তিনি বলেন যে এটা অন্য রুটের ট্রেন তখন আমার মধ্যে তো হঠাৎ আচমকা আকাশ ভেঙে পড়ে তাহলে কী হবে আমি এই দিকে এসে গেছি আমি হঠাৎ কী করে এই পরিস্থিতি সামাল দেবো তখন আমি সেখানেই সামনাসামনি যেই স্টেশন পড়ে সেখানেই নেমে পড়ি নেমে পড়ে বসে থাকি ট্রেনের অপেক্ষায় আবার ফেরত কখন আমি আমার গন্তব্যে পৌঁছাবো তারপর যাই হোক কিছুক্ষণ বাদ একটা ট্রেন আসে সেই ট্রেনে চাপি চাপার পর আমি আমার নিজের গন্তব্যে পৌঁছাই এই এই ঘটনাটা আমার খুব মনে দাগ কাটে